হ্যাঁ সুমন সরকার বলছেন ক্যাব ড্রাইভার ওলা থেকে হ্যাঁ তো আমি সাউথ সিটি মলের সামনে দাঁড়িয়ে আছি আমি বিগত আধ ঘন্টার ওপর ধরে দাঁড়িয়ে আছি তো আপনাকে বুক করলাম যখন আপনাকে দেখালো যে পাঁচ মিনিট থেকে দশ মিনিট লাগবে তো আধ ঘন্টার ওপর হয়ে গেলো তো এখনও আপনার কোনো রেসপন্স নেই আপনি কোনো কলও করলেন না বাধ্য হয়ে আপানার নাম্বারটা দেখে আমাকে কল করলাম তা কোনো রেসপন্সই নেই না আপনি কোথায় আছেন কতক্ষণ লাগবে আপনার না তাহলে আপনি মানে বুকটা নিলেন কেনো আপনি যদি অতটাই দূরে থাকেন এখনো পনেরো মিনিট লাগবে ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি আসুন আমি তো দাঁড়িয়ে আছি আধ ঘন্টা হয়ে গেলো আপনার পাঁচ দশ মিনিট দেখি আমি তো বুঝতেই পারছি না আপনাদের সার্ভিস দিন দিন এরকম হয়ে যাচ্ছে

হ্যাঁ আপনি বললেন যে পনেরো মিনিটের মধ্যে চলে আসবেন এখনো পর্যন্ত আসছেন না আপনি কোথায় আছেন একজ্যাক্ট লোকেশানটা বলুন তো যাদুবপুর স্টেশান রোডে তো যাদুবপুর স্টেশান রোড থেকে আসতে পাঁচ থেকে ছ মিনিট লাগবে হার্ডলি খুব বেশি হলে দশ মিনিট আপনাকে কল করার পরেও পনেরো কুড়ি মিনিট হতে চললো আপনি এখনো এসে পৌঁছালেন না আপনি কি আসবেন না আসবেন না সেটা একটু ক্লিয়ার করুন আমি তো এখন প্রায় মানে কি বলবো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলো দাঁড়িয়ে আছি তালে আমি ক্যান্সেল করে দিই আর কি বলবো আমারই লস যাবে ওকে ঠিক আছে ওকে ওকে